না দাদা আমি যাবো না পরিবার বলে যেতে হবে না তাই আমি যাবো না বলছিলাম আর এমনি ফের কীসে করে যাবে কে যাবে তাই হ্যাঁ ওই চার বছর মতন হবে কী কী করবো হ্যাঁ

ও দেখি কী হয় পরিবারের কাছে বলি আলিফ যাচ্ছে আলিফদা আলিফদা যাচ্ছে ও

তা কটার সময় বাস ছাড়বে ও মানে আটটার মধ্যে পুরো পারফেক্ট গাড়ি ছাড়বে ও আমি যাবো আমার ছেলে যে যাবে হুম তুমি নিজে যাবে তোমার পরিবারে কে কে যাবে ও আচ্ছা বিয়ে করে নাও

ঠিক আছে যাবো তাহলে আমি কালকে ছটার সময় দেখা হচ্ছে তাহলে আচ্ছা যাবো যাবো সব বন্ধুরা একসাথে দেখা হবে যাবো কালকে তাহলে সাড়ে ছটায় দেখা হচ্ছে